হ্যাঁ প্রায় একবছর আগে আমি আমার ভাই আমার কর্মচারী মিলে আমরা পুরী ঘুরতে গেছিলাম পুরীতে যাওয়ার পরে আমরা সেখানে সমুদ্রে চান করলাম তারপর পুরী মন্দিরে পুজো দিলাম পুরীর সামনে চিল্কা হ্রদেও ভ্রমণ করতে গেছি আমরা ঠিক সন্ধ্যাকালে আমরা সকলে মিলে পুরীর সমুদ্রের পাড়ে বসে খুবই আনন্দ উপভোগ করেছি সেখানে খাবারও অনেক ভালো সেখানে সবাই মিলে আমরা খাওয়াদাওয়া করলাম অনেক মজাঠাট্টা করলাম প্রায় তিনদিন কাটাবার পর আমরা বাড়ি ফেরত এলাম